আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা সেহেতু আমি জন্মসূত্রেই বাঙালি বাংলা ছোটোর থেকে পরিবারের মুখে শুনে বড়ো হয়েছি তাই বাংলা শিখতেও কোনো অসুবিধা হয়নি আর যদি আসি বাংলার ভাষার অভিজ্ঞতার কথায় তাহলে বলতেই হয় নিজের মাতৃভাষা সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের বিষয় তাই আমিও আমার বাংলা ভাষাকে নিয়ে যথেষ্ট গর্ব বোধ করেছি কিন্তু ছোটোর থেকে বাংলা ভাষা বললে বা বাংলা ভাষায় পড়াশুনো করলেও এখন বাংলা ভাষার থেকে ইংরেজি ভাষার গুরুত্ব অনেক বেশি হয়ে উঠেছে তবুও এই ভাষার যে সম্মান বা মর্যাদা আমার কাছে রয়েছে তা কোনদিনই কম হবে না